আমরা ভারতীয় আমরা চা খেতে সবাই পছন্দ করি কিন্তু চায়ের মধ্যে সবাই সব রকম চা পছন্দ করে আমাদের যেমন ঠান্ডার সময় কেউ হচ্চে একটু আদা চা খেতে চায় কেউ আবার দুধ চাও পছন্দ করে আমি তো দুধ চা পছন্দ করি যেমন বাড়িতে দুধ চা বানানো হয় তো দুধ চায়ের মধ্যে একটুখানি হয়তো এলাচ দিতে ভালো লাগে একটু এলাচ দিয়ে চা বানালাম তো আবার লাল চা কেউ খাচ্ছে তো লাল চায়ের জন্য আবার একটু লবঙ্গ একটু চিনি কেউ বেশি খাচ্ছে কেউ কম খাচ্ছে একটু তুলসী পাতা দিয়ে চা বানানো হচ্ছে আবার কেউই আছে টি চা এ চা খাচ্চে গুঁড়ো চা খাচ্ছে কেউ লিক এ চা মানে দানা চা খাচ্ছে তো আমাদের দানা চাই খাওয়া হয় তো এই চা খেতে সবাই ভালো লাগে ভালোবাসি কিন্তু বাড়িতে আমাদের বেশি দুধ চা হয় তো দুধ চায়ের জন্য একটু এলাচ তেজপাতা একটু চিনি দিয়ে আমাদের দুধ চা হয়